হ্যালো কে বলছেন ও আপনার গ্যাস অর্ডার ছিল ও কালকে অর্ডার দিয়েছিলেন তো আপনার ফোনে মেসেজ গেছে এখন তো অর্ডার দিলে মেসেজ চলে যায় যদি গ্যাসটা আজকে আপনার বার হয় তো মেসেজ পাইছেন আচ্ছা আচ্ছা আচ্ছা তা একটু নামটা বলুন না আপনার কি নাম আছে আমার কাছে রসিদ আছে অনেকগুলা আমি দেখে নিচ্ছি একবার আপনার গ্যাসটা আছে কিনা কি নাম আছে দাদা আপনার বিশ্বরূপ পরামানিক হ্যাঁ হ্যাঁ বিশ্বরূপ পরামানিকের গ্যাসটা আছে তা কোথায় দিতে হবে ডেলিভারি নদিয়ার মিষ্টিমহল আচ্ছা ঠিক আছে আমার আরও দুটো ডেলিভারি আছে একটা আমি এখন নিমটারে আছি ওটার ডেলিভারি করে পরে হুচুকপাড়া ডেলিভারি করবো তো হুচুকপাড়া ডেলিভারিটা করে বলুন কিছু বলছেন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে চলে আসব আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা বুঝতে পারছি ঠিক আছে যতটা সম্ভব হচ্ছে আমি তাড়াতাড়ি আপনাকে পোঁছে দিচ্ছি মিষ্টিমহলের কোন গলিটায় দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি বটতলার সামনে এসে আপনাকে কল করছি একটু গলিটা বলে দেবেন সেই গলিতেই আপনাকে দিয়ে দেব আপনি সব কিছু হ্যাঁ সে দাদা বুঝতে পারছি কি করব বলুন গরমের সময় একা একা এই এতগুলো সিলিন্ডার নিয়ে ডেলিভারি দিতে বার হয়েছি টেনে টেনে লিয়ে যেতে হচ্ছে হ্যাঁ সেতো দাদা অবশ্যই না না আমি পৌঁছায় দিচ্ছি পৌঁছায় দিচ্ছি আমি এই দুটা বাড়ি আপনারটাই পৌঁছায় দিচ্ছি আপনি খালি পেমেন্ট টেমেন্ট বইটইগুলো বার করে রাখুন আমি আপনাকে এসেই ফোন করছি বটতলার সামনে এসে দিয়ে আপনি আমাকে একটু রাস্তাটার সামনে এসে আমাকে একটু দেখায় দেবেন গলিটা আর যদি বলেন রাস্তার থেকে লিয়ে যাব তো রাস্তার থেকে লিয়ে যাবেন না এই দাম বারোশই আছে আগের মাসে যেটা দিয়েছিলেন সেটাই আছে বাড়েনি এখনও হ্যাঁ হ্যাঁ আসছি বেড়াই গেছি বেড়াই গেছি আমি বেড়াই গেছি আপনি হ্যাঁ আসছি